আমি ইউটিউবে অনেকের রান্নার রেসিপি দেখেছি তার মধ্যে আমার ভালো লাগত পপি কিচেনের সেখান থেকেও আমি অনেক রান্না শিখেছি আর টিভিতে প্রোগ্রাম রেসিপি প্রোগ্রাম বলতে আমার দেখতে ভালো লাগত রান্নাঘর রান্নাঘর দেখতে আমি একদিনও মিস করতাম না সে ওখান মানে রান্নাঘর দেখতে আমার খুব খুব ভালো লাগত ওখান থেকে আমি অনেক অজানা রান্না শিখেছি এবং সেই রান্নাগুলো জেনে আমি নিজে রান্না করে খেয়েও দেখেছি এবং পরিবারের লোককে খাইয়েও দেখেছি আর আমি কী করতাম রান্নাঘর যখন দেখতাম রান্নাঘরে রান্নার যেই রেসিপিগুলো বলত এবং রেসিপিতে যেসব মানে সরঞ্জামগুলো লাগত যেগুলো বলত পরে একদম লিস্ট করে দিয়ে দিত সেগুলো আমি একটা ডাইরিয়ে লিখে নিতাম পরে বানানোর জন্য রান্না করে সবাইকে খাওয়ানোর জন্য এবং ভালো ফিডব্যাক পাওয়ার জন্য আর আর রান্নাঘরে কী করত অনেক পুরোনো দিনের দিদা মাসিমা সবাইকে নিয়ে আসত এবং তারা পুরোনো দিনের মানুষরা রান্না করতে এমনিই ভালো পারে এবং তাদের কাছে অনেক নতুন নতুন রেসিপি অনেক নতুন নতুন রান্না আমি শিখেছি এবং করেওছি এবং আমার ওখান থেকে শেখা প্রথম হচ্ছে রান্না হচ্ছে কাশ্মীরি পোলাও কাশ্মীরি শুক্তো চিকেন মাঞ্চুরিয়ান চিকেন কোপ্তা এগুলো আমি নিজে রান্না করেছি শিখেছি এবং অনেক আইসক্রিমের রেসিপি অনেক মিষ্টি বানাতে পিঠে বানাতেও শিখেছি আবার এগুলোও রান্নাঘর দেখতে একটা খুব ইন্টারেস্টিং লাগত যেহেতু আমি রান্না করতে খুব ভালোবাসি ছোটোর থেকে আমার রান্নার প্রতি একটা আলাদা নেশা মায়ের কাছ থেকে রান্না শিখেছি আমার দিদার কাছে রান্না শিখেছি এবং রান্নাঘর থেকেও আমি অনেক রান্না শিখেছি আর ওখানে শুধু রান্না নয় পাশাপাশি জীবনের গল্প অনেকের কাহিনি অনেক পুরোনো কাহিনিও ওই যে রান্নাঘরে বলত এবং সবাইকে দেখতেও খুব ভালো লাগত আর যে রান্নার যেই আরও অজানা অনেক সরঞ্জাম আছে অনেক টিপস দিত কী করে রান্না করা যায় বা কী করে রান্না আরও সুস্বাদু করা যায় বা আরও সুন্দর করে রান্নাকে কী করে সাজানো যায় সবার কাছে প্রেজেন্ট করা যায় সেগুলোও আমি রান্নাঘর থেকে শিখেছি এবং রান্নাঘর দেখতে খুব খুব ভালো লাগত আমি একদিনও মিস করতাম না